গাড়ি খারাপ অবস্থার জন্য ফিডব্যাক দিলাম আমি জানি গাড়ি চালককে আমার আমার অনুরোধ আপনার যদি সিটটা ছেঁড়া হয় বা রাস্তার চাকা আপনার পাঞ্চার হয় হর্ন ঠিকমতো না কাজ করে আপনি গাড়ি নিয়ে বেরোন কেনো আপনি তো জানেন যে সেভ ড্রাইভ সেভ লাইফ জীবন কত জীবন বলুন তো রাস্তায় হ্যাঁ আপনি আপনার আপনার হচ্ছে এজেন্সিকে জানান যে এই গাড়ি নিয়ে বেরোনো সম্ভব নয় কারণ কি বলুন তো যদি সিটটা যদি ছেঁড়া হয় তাহলে কি কেউ গাড়িতে চাপতে চায় বা রাস্তায় যদি পাঙ্কচার হয়ে যায় তাহলে কি গাড়িতে কেউ চাপবে আপনি বলুন যদি না হর্ন বাজে হর্ন না বাজলে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে কত স্কুল ছাত্র ছাত্রী বা কত বাচ্চারা কত বিদ্ধ রাস্তায় চলাচল করে কত অন্ধ কত কানে কালা লোক রাস্তায় চ তারা কি বোঝে যে গাড়ি আসছে না কি আসছে তাহলে গাড়ির চালককে বলা যে হর্নটা যেন ঠিক ঠাক রাখে আপনি বলুন আপনার এজেন্সিকে যে গাড়ি আমি সব কিছু ঠিকঠাক না হলে আমি নিয়ে বেরবো না এবং গাড়ির এত খারাপ অবস্থা যে আপনি এই গাড়িটা নিয়ে বেরোলেন কি করে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে গাড়িটা ভালো করে বাগান এবং ঘাড়িটার সমস্ত সব কিছু ভালো করুন তারপর আপনি রুটে গাড়িটা চালাবেন তা না হলে একদম গাড়ি নিয়ে বাইরে বেরোবেন না কারণ আপনার জন্য কত কত মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কত কিছু হবে সেই দিকে আপনি হতাশ থাকুন